পশ্চিমবঙ্গের প্রধান সঙ্গীত হল রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্য এবং নৃত্য নৃত্য উৎসব হল ছৌনাচ হচ্ছে ছৌনাচ ছৌনাচ অনুষ্ঠানগুলো কী কী যা অনুষ্ঠানগুলো কী কী যা ব্যক্তি আকর্ষণ করে এটি হচ্ছে এটি একটি বিষ্ণুপুর সঙ্গীত উৎসবের সময় হয় যে আকর্ষণ করে এটি খুব একটি ভালো নৃত্য অনুষ্ঠান হয় বিষ্ণুপুরের বিষ্ণুপুরের মকর সংক্রান্তির সময় এই অনুষ্ঠানটি হয় লোক আমাদের শাস্ত্রীয় অশাস্ত্রীয় অনেক অনেক ব্রাহ্মণ অনেক অনেক অনেক অনেক জন থাক ব্রাহ্মণ অনেক লোক থাকে থেকে পূজাআর্চা হয় পূজাআর্চা হয় মকর সংক্রান্তির মেলা হয় লোকজন লোকজন লোকজনের সমাবেশ অনেক লোকজনের সমাবেশ হয় যেমন হচ্ছে সেটি লোকজন আসার কারণ ছৌনাচ টুসু পূজা হচ্ছে সঙ্গীত নাচ দেখার জন্য বিষ্ণুপুর উৎসব টুসু পূজা টুসু টুসু পূজা মকর সংক্রান্তি পূজা দেখার জন্য আকর্ষণ লোক লোক লোক আসে অনেক অনেক জায়গা থেকে এটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান ও বিষ্ণুপুর বিষ্ণুপুরে অনুষ্ঠিত হয় অনেক অনেক জায়গা থেকে অনেক অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এটি দেখার জন্য কারণ এখানে অনেক অনেক ভালো ভালো অনেক যেমন হচ্ছে প্রধান প্রধান সঙ্গীত ও অনেক ভালো ভালো নাচ গান উৎসব অনেক অনেক উৎসব অনেক মেলা অনুষ্ঠিত হয় যেমন টুসু পূজা হচ্ছে হচ্ছে টুসু মেলা হচ্ছে ছৌনাচ হচ্ছে রবীন্দ্রসঙ্গীত ক্লাসিকাল ডান্স এ এই ধরনের অনেক অনেক সঙ্গীত নাচ হচ্ছে নৃত্য পরিবেশন করা পরিবেশন হয় লোকজনের সমাবেশই লোকজনের সমাবেশ অনেক অনেক থাকে এটাই বিষ্ণুপুর বিষ্ণুপুর সঙ্গীত উৎসব ও লোক ও লোক ও টুসু মেলা